আমি এক জায়গায় যাওয়ার জন্য ওলাতে গাড়ি বুক করেছিলাম সে সার্ভিসটা এত্ত বাজে যে এক তো সিট ছেঁড়া তার মধ্যে আবার হর্ন হচ্ছে না হর্ন বাজছে না ঠিকভাবে হর্নে সার্ভিস হচ্ছে না দেন তারপর রাস্তার মাঝখানে আবার টায়ার পাংচার হয়ে গিয়েছে যাতে আমার যেতে এত অসুবিধা হচ্ছে যাওয়ার জায়গায় আমার প্রচুর লেট হয়ে গিয়েছে আমার সত্যি এই সার্ভিসটা আমি একদম স্যাটিসফায়েড না